আগামী বছরগুলিতে প্রযুক্তির চ্যালেঞ্জ এবং সমস্যাগুলির সমাধানে করা সবচাইতে কঠিন বলতে সাইবার নিরাপত্তা মানুষ এখন অনলাইনের যুগে এসে টেকনোলজি যখন বুঝতে শিখেছে মানুষ সেখানে সাইবার ক্রাইমও অনেক হচ্ছে যেসব জিনিসগুলি যারা সেই ওয়েবসাইট তৈরি করেছে তাদের কন্টেন্টও থাকে না যারা ইন্টারনেটের দিচ্ছে তারাও জানে না তো সাইবার নিরাপত্তা এটা একটা খুব একটা চ্যালেঞ্জিং একটা বিষয় সমাজে কারণ অনেক ক্রাইমই আছে যেগুলির ফলে মানুষ সুইসাইড করে ফেলে জীবন হারিয়ে যায় এবং ওয়েবসাইট আছে আরও অনেক ওয়েবসাইট আছে যেগুলো তো উন্নত মানের করা প্রয়োজন পড়াশোনার বিষয়ে দেখতে গেলে উইকিপিডিয়া এইসব যে সব ওয়েবসাইট গুলো রয়েছে এগুলিকে আরেকটু ইম্প্রুভ করা প্রয়োজন তাতে মানুষের অনেক সুবিধা হবে আর কি টেকনোলজিতে যেহেতু এখন মানুষের হাতেই স্মার্টফোন মানুষ বই খাতাতে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে মোবাইলের মাধ্যমেই সব হচ্ছে পড়াশোনা এবং ডেটা লঙ্ঘন বলতে অনেকজনের প্রাইভেট জিনিস নিয়ে নিচ্ছে নিয়ে সেটার লঙ্ঘন করছে কিছু করার নেই মেনে নিতে হবে আর ফিশিং সম্পর্কে আমার তো সেরকম জ্ঞান নাই তো সবথেকে কঠিনতম চ্যালেঞ্জিং বিষয় বলতে সাইবার নিরাপত্তাটাই চ্যালেঞ্জিং একটা বিষয় কারণ মানুষ এখন টেকনোলজি হাতের কাছে পেয়ে গিয়েছে এবং সবাই ওয়েবসাইট খুলে সার্ভারকে ক্রাশ করার ধানধায় রয়েছে এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেইগুলি অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় আছে সো ওয়েবসাইটগুলিকে আর একটু ইম্প্রুভ করা প্রয়োজন আরও কিছু ওয়েবসাইট দেওয়া দরকার অনেক ওয়েবসাইটে ডি এন এস বা ভি পি এন লাগাতে হচ্ছে যাতে সে সব ভি পি এন টিপিএন লাগাতে না হয় এই জন্য প্রয়োজন খুব তার মধ্যে সাইবার নিরাপত্তা অবশ্যই প্রয়োজন কারণ সাইবার নিরাপত্তা না হলে মানুষের টেকনোলজি থেকে বিশ্বাসই উঠে যাবে মোবাইল চালাতে গিয়ে অনেক ধরনের সমস্যা আছে তাদের প্রাইভেট জিনিস হয়তো পাবলিকলি চলে আসতে পারে আর সাইবার ক্রাইম যারা রয়েছে করছে এবং যারা সেইগুলি দেখাশোনা করে তারা তো কিছু বুঝেই না